হ্যাঁ কে হ্যাঁ বোন কে হ্যাঁ বল হ্যাঁ করেছিল ও আপনাকেও ফোন করেছিল ও ছেলেটার তো হ্যাঁ মেয়েটা তো একদম পড়াশোনা করছে না ক্লাসে একদম বাড়িতে কি দেখছে না না কি বুঝতে পারছি না তো

হুম হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই কিন্তু আমাদের দায়িত্ব যেমন আছে ওদেরও তো দায়িত্ব ওদের পড়াশুনা করানোর দায়িত্ব বাচ্চাটা পড়াশুনো করছে না হ্যাঁ সে তো নিশ্চয়ই হ্যাঁ হুম বাচ্চা তো এবারেতে প্রচণ্ড খারাপ রেজাল্ট করেছে হ্যাঁ এই টেস্টটায় একদম ভালো রেজাল্ট করতে পারেনি আমাদের নিজেদেরই খারাপ লাগছে এত বাচ্চাটার জন্য এভাবে চললে বাচ্চাটা তো আরও খারাপ হয়ে যাবে না হুম হুম